আমি যোগব্যায়ামের একটি ভিন্ন বা শৈলী ভিন্ন ধরনের যোগ ক্লাস চেষ্টা করেছি কিন্তু আমি সেরকমভাবে পাইনি কারণ হচ্ছে আমি এমনি পদ্মাসন সিংহাসন যোগব্যায়াম এইরকমগুলো আমি সহজগুলো করি কিন্তু অন্য ধরনের যেমন হঠযোগ ও বায়বীয় যোগ এরকম কিন্তু আমি সেরকমভাবে চেষ্টা কর করে থাকিনি কেননা আমি অনেকবার চেষ্টা কর করেছি আলাদা আলাদাভাবে কিন্তু সেরকম পারিনি ই তো আর আমাদের তো ব্যায়াম করা তো শরীরের পক্ষে সত্যি খুবই উপকার কিন্তু সেরকমভাবে আমি পারি না আমি চেষ্টা করলেও পারি না তো আমি সেইজন্য ক্লাস নিয়েছিলাম আলাদা করে কিন কিন্তু সেগুলো এমনি সাধারণ ব্যায়ামই যেগুলো সবাই করে সেরকম ব্যায়ামই আমি করতাম কোনো ভিন্ন ধরনের ব্যায়াম কিন্তু আমি শি দেখিনি আমি সেরকমভাবে সেগুলো করতে পারি না